আমার কাছে যা রয়েছে সেটি একটি মোবাইল ফোন মোবাইলটার মধ্যে অনেকগুলি ইতিবাচক দিক থাকে বর্তমান প্রযুক্তির দিনে আমরা মোবাইল ছাড়া আমাদের দিনকে কল্পনাও করতে পারি না দৈনন্দিন জীবনে মোবাইল আমাদের প্রতিনিয়তই কাজে লেগে চলেছে মোবাইল ছাড়া প্রায় প্রত্যেকটি ক্ষণ আমাদের কাছে অচল বললেই চলে মোবাইল আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগে বর্তমান প্রজন্মের ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত মোবাইল প্রত্যেকেরই কাজে লাগে ছাত্রজীবনে মোবাইলের অনেক উপকারিতা রয়েছে ধরুন কোন কোন কঠিন প্রশ্ন সকল প্রশ্নের উত্তর তো রেফারেন্স বইয়ে পাওয়া যায় না সেই সমস্ত কঠিন প্রশ্নের উত্তরগুলি আমরা গুগুলের মাধ্যমে সার্চ করে উত্তরগুলি সহজেই পেয়ে যেতে পারি এর সাথে সাথে যে কোন নতুন জায়গায় ঘুরতে গেলে আমাদের কাউকে জিজ্ঞেস করতে হয় না কোন জায়গার নাম বা কোথাও গেলে কী করতে হয় আমরা গুগুল ম্যাপের সাহায্যেই খুঁজে পেয়ে যাই